এটা কি দিশা মোবাইল স্টোর আমি আম পাশের বাড়ির থেকে আমি আপনার বাড়ির পাশের বাড়ির একজনের কাছ থেকে ফোন নম্বরটা নিলাম তো এখানে কি কোনো ফোনটা রিপেয়ার করা যাবে আমার আসলে আমার ফোনের স্ক্রিনটা ভেঙে গিয়েছে তাহলে আপনার দোকান কবে কোথা কোন কোন সময়ে খোলা থাকে বলুন আচ্ছা আচ্ছা তাহলে আমি বিক আমি বিকেলের দিকে যদি যাই তাহলে কি সাথে সাথেই লাগানো হয়ে যাবে না আমাকে ফোনটা দিয়ে আসতে হবে না না আমার শুধু ফোনের স্ক্রিনটাই ভেঙে গিয়েছে আর কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমি কালকে বিকেলের দিকে আপনার দোকানে যাব আপনি একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন লাগিয়ে দেওয়ার আসলে খুব দরকার তো বুঝতেই পারছেন এবার দিই আসলে সমস্যায় পড়ে যাব সাথে সাথে হয়ে গেলে ভালো হতো এটা আমার পোকো পোকো সিথ্রির সেট ঠিক আছে তাহলে আমি কালকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আপনাকে ফোন করে নেবো ফোন করে আমি না হয় বিকেলের দিকে যাব ঠিক আছে